প্রযুক্তি ট্র্যাক্টার মোবাইল ফোনের ব্যবহার আমার এবং আমার পরিবারের জীবনের উন্নতিতে বিভিন্নভাবে সাহায্য করেছে যেমন আমাদের পরিবার প্রধানত চাষের সাথে যুক্ত এবং চাষবাস করেই কিন্তু আমাদের সংসার চালানো হয়ে থাকে সে ক্ষেত্রে টাক্টার আমাদের চাষের ক্ষেত্রে কিন্তু একটি প্রচুর প্রয়োজনীয় একটি জিনিস যে ট্রাক্টারের ব্যবহার করে আমরা আমাদের মাটিতে লাঙল করে থাকি আমাদের মাঠের যে সমস্ত দ্রব্য প্রয়োজনীয় দ্রব্য এবং উৎপাদিত ফসল সেটা কিন্তু আমরা কাটা বা বয়ে নিয়ে এসে থাকি তো সে ক্ষেত্রে দেখতে গেলে চাষের ক্ষেত্রে কিন্তু ট্রাক্টার একটি অত্য প্রয়োজনীয় একটি জিনিস এছাড়া মোবাইল ফোনের কথা যদি বলা হয় তো বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া কিন্তু জীবন সম্পূর্ণ অচল বললেই চলে কারণ এই মোবাইল ফোনের মাধ্যমেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি একে অপরের সাথে কথা বলতে পারি এবং এই মোবাইল ফোনেতে ইন্টারনেট ব্যবহার করে আমরা এখন এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ি তাছাড়া আমরা কিন্তু আবহাওয়ার যে সমস্ত খবরা খবর দেশের মধ্যে কী হচ্ছে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি যেগুলো আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুরভাবে সাহায্য করে এবং জীবনের উন্নতি ঘটাতেও সাহায্য করছে